এর ঐতিহ্যবাহী কৃষি বলতে গম চাষ গম চাষ প্রত্যেক বছর করা হয় ভালো ফলন হয় আগে যেমন গম চাষ করতে গেলে জল ছেঁচে গম চাষ করতে হতো এখন উন্নতির যুগ এসে এ মিনি স্যালো আরও অনেক রকম পদ্ধতির সাহায্যে চাষ করা হয় কি তার জন্য ফলনটাও ভালো হয় আগে তো ছেচে জল ছেচ করে চাষ করলে একটু কম ফলন হতো জল কম পড়তো ওই জন্য কম ফলন হতো এখন স্যালো মিনির জন্য জলটা স্বচ্ছ পাওয়া যায় ওই জন্য চাষটা ভালো হয় ওই গম থেকে আমরা গম ভাঙ্গিয়ে আটা খাই এবং গমের ছাতুও হয় এই কারণে অনুসরণ করা হয়